প্রত্যেকটি মানুষেরই প্রত্যেকটি অঙ্গের প্রয়োজন হয় প্রত্যেকটি মানুষের যেই অঙ্গটি অচল থাকে মানুষের মন সেখানেই থাকে এখন প্রত্যেকটি মানুষের হাঁটুর ব্যথা মেয়েদের ক্ষেত্রে বেশি হাঁটুর ব্যথা দেখা যায় আর আমাদের এখানে ঘরোয়া পদ্ধতি হাঁটুর ব্যথা নিয়ে অনেকেই অনেক কিছু বলতে থাকেন কেউ বলেন হচ্ছে ধুতরা ফুলের তেল করে লাগাতে ধুতরা গাছের শেকড় জাতীয় ডাঁটাটাকে দিয়ে তেল করে লাগাতে কেউ কেউ বলে আবার রসুনের ব্যথা রসুন তেল করে লাগাতে কেউ আবার বলে যে হাঁটুতে ব্যথা যখন তখন হোত হচ্ছে রসুন তেলের সাথে একটু চুন হলুদ সেটা দিয়েও লাগাতে বলে আমাদের নিরাময় করতে হলে ডাক্তারের পরামর্শ ছাড়া অনেক ব্যায়ামও আছে ঘরোয়া পদ্ধতিতে অনেক ব্যায়াম করা যায় কিন্তু ব্যায়ামের দ্বারা সব সময় সব রোগ ভালো হয় না তার জন্য কিছু কিছু টোটকারও প্রয়োজন হয় টোটকার মা কাকিমারা যেমন বলে যে উনানের পাশে কিছু গরম ন্যাকড়া মানে কাপড় টাপরের টুকরো রেখে সেটা আবার পরে হাঁটুর মধ্যেই লাগাতে মানে ভাপ যাকে বলে তাতটা নিতে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এইভাবে চিকিৎসা করা যায় কিন্তু তাতে বিশেষ উপকার হয় না কোনো ডাক্তারের পরামর্শ নেওয়াটাই ঠিক বলে সিদ্ধান্ত মনে করি